প্রথমত আমরা বাঙালি তাই আমরা বাং বাংলা শিখে এসেছি জন্মগত থেকে তাই আমরা বাংলা কথা বলতে ভালোবাসি বাংলা কথা হলো একটি সাধু ভাষা তাই বাংলায় খুব ভালো ভালো ভাষা বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন ধরনের দেশ বিদেশে বিভিন্ন ধরনের ভাষা হয় যেমন হিন্দি হয় ইংলিশ হয় তারপরে গাঁয়ের ভাষা হয় বিভিন্ন ধরনের যেমন বাংলাদেশের বিভিন্ন ভাষা আছে আবার নদীয়া এলাকায় ভাষা বিভিন্ন শহর গ্রামে অন্য শহরেও শহরের ভাষা অন্যান্য দেশের ভাষা অন্যান্য এবং বিদেশের ভাষা অন্যান্য এইসব কারণে মানুষ মানুষ বাংলা যারা বাঙালি হয় তারা বাংলা কথা বলে বাংলা বাংলা সাধু কথা বলে যখন মানে ইস্কুলে কোনো ইস্কুলে কোনো অনুষ্ঠান হয় তখন তারা সংস্কৃতির ভাষা মানে শুদ্ধ ভাষা সাধু ভাষা পরিচর্চা করে এবং বাংলায় একটি চলিত ভাষা তাই সব জায়গায় চলে না গ্রাম অঞ্চলে চলে এবং যারা বাঙালি তারা এটা এই স এই ভাষাটা ভালোভাবে ব্যবহার করতে জানে